হ্যালো ওলা কাস্টোমার সার্ভিস সেন্টার হ্যাঁ আমি লাস্ট যে ওলা বুক করেছিলাম সেই ব্যাপারে একটু অভিযোগ জানাতে চাই হ্যাঁ ওই দাদা যখন এসে ফার্স্ট ওনার ওলাটা দাঁড় করান আমার কাছ থেকে ওটিপি চান তখনই আমি লক্ষ্য করি যে উনি মাস্ক পরেন পরেননি তা আমি ওনাকে মাস্ক পরার কথা বলতে উনি আমার কথা কোনও গ্রাহ্যই দিলেন না উনি বললেন যেতে হলে যান না যেতে হলে ছেড়ে দিন তা ও ওনার কথা মতো যখন গাড়িতে উঠে বসতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি সিট আর সে সমস্ত কিছু নোংরা হয়ে রয়েছে নিচে চিপসের প্যাকেট পড়ে আছে আর কোনও স্যানিটাইজার আসে কোনও কিছুই ইউজের জন্যেও ও কোনও ব্যবস্থাই নেই তা ওনাকে এই ব্যাপারগুলো খুবই খারাপ লেগেছে আমার ক্ষেত্রে কারণ আমি নিজে যেখানে বললাম এটা কোভিডের সময় মানুষকে তো সবাইকেই তো সচেতন থাকতে হবে সেক্ষেত্রে তবেই তো আমরা কোভিডকে প্রতিরোধ করতে পারবো যদি নিজেরাই না সচেতন থাকি তাহলে মানুষ কীভাবে সচেতন হবে ওনাকে বলা সত্ত্বেও উনি গুরুত্ব দিলেন না তা আমি চাইছি যে আপনারাও একটু লক্ষ্য রাখুন যাতে অন্য মানুষেও বিপদে না পড়ে এবং উনি যাতে সমস্ত কিছু ব্যবহার করেন অর্থাৎ মাস্ক বা স্যানিটাইজার রাখা সেগুলো যেন ব্যবহার করেন